আমি গরু ছাগল পুষি কিন্তু আমি গরুর ছোটো আমি যখন মানে আমি গরু তো আমি এমনি ব্যবসা করি এবারবার আমি ছোটো ছোটো গরু কিনি সেই ছোটো ছোটো গরু কিনে কিনে কিনে তার ঘাস ঘাস তো নেই শহরে ঘাস না আমি খড় ভুষি খই এই সব খেয়ে গিয়ে আমি ছোটো থেকে বড়ো করে যত্ন করে বড়ো করে ও দেখ ভাল সব কিছু করে ছোটো থেকে বড়ো করি বড়ো করে ও তখন গাই তখন গর্ভবতী হয় গর্ভ ইয়ে হয় পেটে বাচ্চা আসে গরুর তখন গরুটার ভালো আগে যত্ন করি সেই বাচ্চাটা হয়ে গেলে তখন গরু দুধ দেয় সেই দুধ নিয়ে আমরা দুধ বের করে আমরা বিক্রির করি বিক্রির করে তার বাচ্চা হয় তার বাচ্চার আমি ফের যত্ন করি সেই সেম আমরা যত্ন করে তুলি তুলে সেইটা স্বার্থ করে সেই দুধ আমরা বিক্রি করে সেটাও পয়সা পাচ্ছি ফের গরু যে গরুটা মানুষ হয়েছে মানে বা হয়েছে সেই গরুটারও ছোটো থেকে আমরা আস্তে আস্তে করে খুব সুন্দর করে মানে যত্ন করে ফের বড়ো করে ঘাস টাস খেয়ে গিয়ে খর টর ভুষি টুষি এই সব কিছু খেয়ে গিয়ে আমরা আস্তে আস্তে করে সব বড়ো করে তুললাম তুলে সেই এবার মেয়ে হতে পারে ছেলে হতে পারে ছেলে হলে তো আমরা রাখি না বিক্রি করে দিই মেয়ে থাকলো ওইটা ফের দুধ দিলো ফের তার জন্যই সেটা বড়ো করি খুব যত্ন করে বড়ো করে তুলি তা গরু গরুর খুব যত্ন করতে হয় ও যেখানে থাকে সেখানটাও খুব সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয় গরু আমরা কী করে দুটো পয়সা পাবো সেইভাগে আমরা গরুকে খুব যত্ন করে তুলি যেরকম দেখ ভাল ওর কোথায় ঠান্ডা লাগলো ওষুধ কোথায় কী হলো না হলো সব কিছু দেখ ভাল করতে হয় কেন গরুর ব্যবসা মানে তোমার তো দেখ ভাল করতেই হবে আর ভালোভাগে না ওর মানুষ করলে বেশি দামের যদি দেখতে না সুন্দর হলে বেশি দামে ওরা নিতে চাইবে কেউ নিতে চাইবে না তখন আমি বেশি দামেরও বিক্রি করতে পারব তার জন্যই আমি সব সময় দেখ ভাল করি গরুর সু সুন্দর করে আর ও দুধ আমরা বিক্রিরও করি আমরাও খাই বিক্রিও করি